হ্যাঁ বলুন হ্যাঁ স্যার বলছি আপনি কে ও স্যার হ্যাঁ বলুন স্যার আমি তো কলেজ মোটামুটি যাই স্যার উপস্থিতির হার কম হওয়ার আমার কিছুগুলো কারণ আছে যদিও প্রথমত তো স্যার আমার কলেজটা এতটাই দূরে হয়ে যাচ্ছে আমার বাড়ি থেকে তো এই গরমে যাওয়া আসা করাটা একটু সমস্যা দেখা দিচ্ছে আমার জন্য দ্বিতীয়ত স্যার কলেজে ঠিকঠাক করে তো শিক্ষক শিক্ষিকাদেরই উপস্থিতি দেখতে পাওয়া যায় না তাই আমরা এত দূর থেকে যেয়ে একটু সমস্যার মুখোমুখি হই না স্যার অজুহাত দিচ্ছি না আমার কথাটা ঠিকই তবে আমি চেষ্টা করব নিশ্চয়ই আমার উপস্থিতির হার বাড়ানোর হ্যাঁ স্যার তবে একটা কথা স্যার আপনি তো আমাদের এইচওডি তো আপনাকে সেই হিসাবে বলতে চাই স্যার একটু শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিটা দেখলে ভালো হয় কারণ ক্লাসে যে এমন অনেক চ্যাপ্টার থাকছে যেখানে আমাদের একটু সমস্যা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে সেই বিষয়ের স্যারকে আমরা পচ্ছি না ক্লাসে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আমি খুব একটা যাওয়া হয় না এই কারণেই না না শরীর ঠিক আছে স্যার আমার ওই দুটোই সমস্যা ছিল যেটা নিয়ে বললাম আপনাকে পড়াশোনা করছি স্যার কিন্তু কিছু কিছু জায়গায় আমার সমস্যা হচ্ছে আমি তা হলে কলেজে যেয়ে আপনার সাথে কথা বলি লাস্ট বিষয়টা হয়েছিল আমাদের ম্যাকবেথ পড়ানো চলছিল তো ম্যাকবেথটাই আমাদের পড়ছিলাম আর কী ম্যাকবেথ আচ্ছা অ্যাক্ট আসলে স্যার আমার আনেক দিন সত্যিই মাঝখানে ছাড়া হয়ে গিয়েছে তাই আমি ঠিক বলতে পারছি না এখন কী চলছে

হ্যাঁ স্যার ঠিক আছে স্যার ভালো থাকবেন